ভারতে কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলির মধ্যে হলো তাজমহল এটি হলো মুঘল সম্রাট হুমায়ুনের শেষ বিশ্রামস্থল যা দিল্লিতে অবস্থিত স্বর্ণ মন্দির সোনার পাতার উজ্জ্বল স্তরে আচ্ছাদিত শিখ মন্দিরটি ভারতে অমৃতসরে অবস্থিত চিত্তরগড় দুর্গ এটি সমগ্র এশিয়ার বৃহত্তম দুর্গ যা রাজস্থানে অবস্থিত পর্যটন আকর্ষণগুলি হলো সমুদ্রতটের মধ্যেই পুরী দীঘা মন্দারমনি পাহাড়ি অঞ্চলের মধ্যে এ দার্জিলিং সিমলা